বলছি বলছি বাবু আপনার সবজি দোকান আছে শুনলাম আপনার দোকানে যে সমস্ত মালগুলো পাওয়া যায় সেগুলো গু সেগুলোর গুণাগুণ ঠিকঠাক আছে তো আচ্ছা যেমন ধরুন ঝিঙে পটল আলু মূলা কলা কাঁচকলা এইসব আছে তো তো আমি ভাবছিলাম কিছু একটা ফর্দ করে দেবো যেগুলো আমার খুব আর্জেন্ট আছে দরকার এ ধরুন আলু পঞ্চাশ কেজি পটল কুড়ি কেজি

ঝিং ঝিঙ্গে দশ কেজি মূলা পাঁচ কেজি আমার একটা বড়ো প্রগ্রাম রয়েছে তো ওটাতে আমার ওগুলো লাগবে আর কি দিতে পারবেন তো আপনি আচ্ছা বলছি আলুর রেট কি আছে বলুন দেখি আলুর রেট কত আলু পঁচিশ টাকা কেজি যাচ্ছে ওটা একটু ধরুন আমি এক ক্যুইন্টাল বা পঞ্চাশ কেজি যদি নিতে চাই সেক্ষেত্রে একটু রেটটা তো কমাতে হবে দু টাকা হলেও তো কমাতে হবে পার কেজিতে তাই না হ্যাঁ ঠিক আছে তাহলে আপনি এক কাজ করুন আমি ফর্দটা আপনাকে পরে পাঠিয়ে দেব হুম ঠিক আছে আপনাকে আমি পরে ফর্দ